হ্যাঁ মনীষা বলছেন

ও তা আপনি ওকে কোনো হচ্ছে আশপাশের চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিলেন ও ওর গাল থেকে কি লালা পড়ছে খাবার খাচ্ছে ভাত মাংস কী খাওয়ান আপনিও ও আপনি তাহলে ও ওকে আমার এখানে নিয়ে আসুন আমি ওকে ওষুধ দেবো আর একটা কিছু দি আচ্ছা আপনি তাহলে কালকে নিয়ে আসুন ওকে ওষুধ দেবো ঠিক হয়ে যাবে আচ্ছা রাখছি তাহলে